আপনি কি সোমাদি বলছেন ও বলছিলাম আমি বিষ্ণুপুর বেড়াতে যাবো আপনি কি আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন বলছি ওখানে কী কী আছে আচ্ছা আপনি কীভাবে কীভাবে ঘোরাবেন ওখানে চারদিক ঘোরাতে দেখাতে কত কত কি টাকা নেবেন তাহলে আমরা পরিবারের দশ বারো জন যাবো আপনার কত টাকা নেবেন থাকার জায়গা আছে ওখানে খাওয়া দাওয়া কি আপনি ওই টাকার মধ্যেই দেবেন আমরা চার পাঁচ দিনের মধ্যেই যাবো আচ্ছা ঠিক আছে রাখছি